হ্যাঁ আমি আমার মাতৃভাষা ছাড়াও অন্য ভাষার একটি অনুবাদিত বই পড়েছি অ্যানা ফ্র্যাঙ্কের লেখা দ্য ডায়েরি অফ দ্য লিটিল গার্ল আমার পড়া সেরা বই ছিলো এই বইয়ে উনিশশো শতকের সময় বিশ্বযুদ্ধ দ্বিতীয়র সময় অ্যাডলফ হিটলার কীভাবে জিউ জিপসিস এবং নিজের পলিটিক্যাল রাইভালদের অত্যাচার করে মেরে ফেলেছিলো তার ব্যাপারে লেখা আছে অ্যাডলফ হিটলার কীভাবে জিউসদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে গ্যাস চেম্বার গ্যাস চেম্বারে দম বন্ধ করে মেরে ফেলত এবং সে কীভাবে বিশ্বযুদ্ধে বিশ্বযুদ্ধ দুইয়ে মানুষদের ওপরে অত্যাচার করেছে সেইটা লেখা আছে আমি আমার মাতৃভাষায় লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত গীতাঞ্জলি বইটি মনে করি যে পৃথিবীর সমস্ত লোকের পড়া উচিত